আমাদের আশেপাশে কোথাও যাওয়ার জন্য প্রয়োজন যে পরিবহন ব্যবস্থা সেটি হল অটো আমাদের এই অটোর উপরেই ভরসা করে আমাদের সব জাগায় যেতে হয় আর এইটি আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয় আর সেই জন্য আমাদের হাতে সময় নিয়ে বেরোতে হয় এবং সেখানে গিয়েও লাইনে দাঁড়াতে হয় দীর্ঘক্ষণ সময় পরে আমরা আর অটো পাই তারপরে আমরা যে আমাদের যেখানে যাওয়া সেটা যাই সেখানে যেখা অটোটা পেয়ে গেলে আমরা গড়িয়ায় চলে গেলে পরে আমরা যে কে যা কিছু ক পেরেও আম চলে যেতে পারি কারণ সেখানে বাস মেট্রো আরো ইত্যাদি অনেক জিনিস পাওয়া যায় পরিবহন হিসাবে কিন্তু আমাদের এখানেই সমস্যাটা হচ্ছে এটাই অটোটা নিয়ে সমস্যা এটার জন্য আমরা একটি স যেখানেই যাই না কেন একটু সময় হাতে নিয়ে বেরোই আর একটু সময় নিয়ে আমাদের থাক যেতে হয় আর আর যেখানে যাই না কেন আর কোনো অসুবিধায় পড়তে হয় না